আমার কাছে যে ফোন আছে এর কিছু নেতিবাচক দিক আছে যেমন হলো এটা বেশিক্ষণ ব্যবহার করলে আমাদের চোখের সমস্যা হতে পারে এবং মানসিকভাবে আমাদের এটা খুব আকর্ষণ করে